পশ্চিমবঙ্গের কৃষক কৃষিপ্রেমী সব সময় সব সময় চাষ করতে চায় পশ্চিমবঙ্গের কৃষকরা কিন্তু কোনো কোনো সময়ে হয়তো জলের অভাবে হয়তো বৃষ্টির অভাবে কোনো সময় চাষ হয় না কোনো সময় সময় ভালো চাষ হয় আমাদের পশ্চিমবঙ্গের এই কৃষকরা ধান চালের উপর নির্ভর করে তাদের জীবিকা ধান আর আলু চাষ আলু চাষে কোনো বছর পয়সা পায় কৃষকরা কোনো বছর হয়তো পয়সা পায়নি ওই কারণে ই কারণে অনেক সময় অনেক কৃষক চাষ কমিয়ে দেয় আবার অনেক সময় যে বছর পয়সা পায় তার পরের বছর হয়তো আরও বাড়ানোর চেষ্টা করে কৃষক এই হিসাবে আমাদের করে কিষকরা আমরা খুব আনন্দিত কিষকরা চাষ করে বলে এই পশ্চিমবঙ্গ গবেষণা উন্নয়ন বুদ্ধিবৃত্তিক খুব ভালো এবং ধান চাষ কোনো বছর হয় কোনো বছর হয়নি বৃষ্টির কারণে হয়তো কোনো বছর ধান চাষ করতে পারেনি কৃষক আবার কোনো বছর বৃষ্টি হয় এবং সেচের জল পাইয়ে কৃষকরা ধান চাষ করে